বাংলা ভাষার মানুষদেরকে বা বাংলা ভাষা সম্পর্কে মানুষের যে সাধারণ ভ্রান্ত ধারণাগুলো হল বিভিন্ন ভাষার ধর্মের মানুষরা বাংলা ভাষা ধর্মের মানুষদেরকে মনে করে বিভিন্ন অনুন্নত বা অশিক্ষিত যার কারণে বাংলা ভাষার মানুষদেরকে বিভিন্ন রাজ্যে বা কিছু কোন কাজে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে তো এই ভ্রান্ত ধারণার পুরো সমস্যার সমাধান করা যেতে পারে কীভাবে যেতে পারে এর কারণ এর একটাই কারণ রয়েছে এখানে বাংলা ভাষাকে সমান ও বিভিন্ন ভাষার সঙ্গে একসঙ্গে তুলনা করা উচিত এবং একই দিক থেকে একই চোখে দেখা উচিত এবং বাংলা ভাষাকে অনুন্নত ভাষা বা একই মাদার ভাষা হিসাবে যাতে ব্যাবহার করতে পারে এবং বিভিন্ন রাজ্যের মানুষরা বাংলা ভাষাকেও সমানভাবে সন্মান দিতে পারে তার কারনই এ ওনার মাধ্যমেই বাংলা ভাষাকে আমরা বিভিন্নভাবে ভারতের সামনে তুলে ধরতে পারি যার কারণে বাংলা ভাষা পরবর্তীকালে হয়তো বিভিন্ন ভাষার সঙ্গে সমান ইয়েতে দাঁড়িয়ে থাকতে পারবে এইভাবেই আমরা বিভিন্ন সমস্যার সমাধানগুলো করতে পারব